হ্যাঁ আমার এলাকার আমি কেন প্রত্যেকটা মানুষ জলের ঘাটতি অনুভব করে এটা মোকাবিলা করা অনেকটা কঠিন আমাদের এলাকায় গ্রীষ্মকাল পড়ার সাথে সাথে এলাকার যে প্রত্যেক বাড়িতে জলের পাম্প থাকে সেগুলোতে জল ওঠা বন্ধ হয়ে যায় এমনকি জমিতে চাষভাবে চাষবাসের জন্যে যে স্যালো ব্যবহার করা হয় সেখানেও জল কম ওঠে এমনকি প্রত্যেক বাড়িতে যে জল জলের অসুবিধা হয় জল মানুষ খেতে পায় না তার জন্যে এলাকার যে এমএলএ আছেন উনি ট্যাঙ্কে করে প্রত্যেক বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা করে দেন আশেপাশে তথা পুরো দেশটাতে যাতে জলের ঘাটতি না হয় তার জন্য অবশ্যই বেশি বেশি করে গাছ লাগানো দরকার এবং বৃষ্টির জল সংগ্রহ করে রাখা দরকার তাহলেই আমাদের জলের ঘাটতি ভবিষ্যতে পূরণ হবে এবং জলের যে ঘাটতি দেখা দিচ্ছে সেটা আর কক্ষনো জলের ঘাটতি দেখা দেবে না